আমার কাছে যে আইফোনটি আছে সবসময় ব্যবহার করা উচিত নয় কারণ আমি সচেতন করবো মানুষকে আইফোনের যেমন গুরুত্বপূর্ণ দিক আছে তেমনি ক্ষতিকারক দিকও আছে তাই বলবো যাতে চোখের দৃষ্টি না হারান যাতে চোখে আই কিউ আই কিউ বেড়িয়ে আসে সেদিকে লক্ষ্য নজর করতে বলবো তাই বলবো যত সম্ভব ফোন কম ব্যবহার করুন